কে বলছেন হ্যাঁ আমি ফোন দোকানের মালিক বলছি আপনি বলুন আপনি কে বলছেন আপনার জন্য আমরা কী করতে পারি আচ্ছা বুঝতে পারছি তো আগে নিশ্চয়ই কি প্যাড সেট ব্যবহার করেছিল ছোটো ফোন আচ্ছা আচ্ছা তো ব্যবহারযোগ্য দেখুন বয়স্কদের জন্য ব্যবহারযোগ্য স্যামসাং ছাড়া আর অন্য কোনো ফোন আমি দেখতেই পাচ্ছি না কেন বলছি কারণ অন্যান্য যে মডেলের ফোনগুলো রয়েছে ওইগুলো এখনকার দিনের ছেলে মেয়েদের জন্যই জন্য যথেষ্ট আর ওনাদের তো একটু বয়স হয়েছে তাই ওদের জন্য সব কিছু সহজ মানে ওরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে চাইছে তো সেই সেট ব্যবহার করার সাথে সাথে মানে ওরা ফোনটা তো ব্যবহারও করবে না তো ওরা ফোনটা ব্যবহার করতে পারবে না ওই জন্য ওদের জন্য সব থেকে সহজটা হবে ওই স্যামসাং ফোন তো আপনি একটা কাজ করুন আপনি স্যামসাং ফোনটাই ওদের জন্য নিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে আসবেন আর আমি আপনাকে ঠিক কম বাজেটের মধ্যেই দিয়ে দেবো ফোনটা ঠিক কোনো অসুবিধে হবে না না না আধার কার্ড কোনো কিছু লাগছে না আপনি শুধু আসবেন আর আমরা এখান থেকে ফোন দিয়ে দেবো আপনাকে আর আপনি ফোনপে হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক যাই হোক আপনি ক্যাশেও টাকাটা দিতে পারেন বা আপনি ফোনপেও করে দিতে পারেন টাকাটা ঠিক আছে এতে কোনো সমস্যা নেই আপনি এমনি নিজে আসলেই হবে আর কোনো কিছু আনার দরকার নেই ঠিক আছে আর কিছু বলবেন